পশ্চিমবঙ্গ ভ্রমণ করার সময় পর্যটকরা বিভিন্ন জনপ্রিয় জনপ্রিয় বিনোদনমূলক কার্যকলাপ বা ওই অ্যাডভেঞ্চার স্পোর্টস চেষ্টা করতে পারেন যেমন জল ক্রিড়া করতে পারেন যেমন দিঘাতে গেলে বিভিন্ন জল ক্রিড়া করা হয় দিঘাতে গেলে লোক ঢেউয়ের সাথে খেলতে পারে বিভিন্ন জল ধরনের ক্রিড়া করতে পারেন তাছাড়া আবার যখন শুশুনিয়া পাহাড়ে ওঠা হয় তখন ট্র্যাকিং ক্যাম্পিং করেন বিভিন্ন পর্যটকরা ট্র্যাকিং ক্যাম্পিং করে পাহাড়ে উঠে সেখানে তাঁবু খাটায় সেখানে বিভিন্ন থাকে সেই সব করে তাছাড়া ওই কলকাতায় বিভিন্ন ধরনের ওয়াটার পার্ক আছে সেখানে জল ক্রিড়া করার সময় প্রচুর পর্যাটকরা আনন্দ পান সেখানে ওই সাঁতার কাটতে পারেন বিভিন্ন ধরনের জল ক্রিড়া করতে পারেন তাছাড়া ইকো পার্ক ই ইকো পার্ক আছে ইকো পার্কে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কার্যকলাপ করতে করতে পারেন ও তাছাড়া পশ্চিমবঙ্গে একটা বিখ্যাত ও চিড়িয়াখানা আছে সেখানেও বিভিন্ন ধরনের বিনোদনমূলক কার্যকলাপ করতে পারেন